হ্যালো আপনি কি লোকনাথ ট্রাভেলস থেকে বলেছেন আপনি যে ড্রাইভারকে পাঠিয়েছেন তাকে আমি কোনো টাকাই দেব না কারণ উনি প্রথমত আধ ঘণ্টা লেট এসেছিলেন বললেন ট্রেনটা আপনি আমি ঠিক টাইমে ধরিয়ে দেব কিন্তু সেটা আর হয়নি ট্রেনটা আমি মিস করেছি আপনারা কি ইয়ার্কি পেয়েছেন এইভাবে তো কোনও কাস্টমারই পাবেন না ওনার জন্য আপনার আমার কত বড় ক্ষতি হয়েছে আপনি কি জানেন আমি কোনো টাকাই দেব না যেই হাজার টাকাটা আপনাকে দিয়ে বুক করেছিলাম সেটা ফেরত দিন এক্ষুনি রাখছি